দাদা একটা চা দিন তো চায়ের সঙ্গে আর কি আছে বলতে কি আছে আর ও আচ্ছা শুধু বিস্কুটই আছে আর অন্য কিছু স্ন্যাক্স ট্যাক্স ধরণের কিছু জিনিস নেই আপনি তো একটু চপ ভাজতে পারেন ওর সঙ্গে চায়ের সঙ্গে একটু গরম চপ বা একটু বেগুনি বা একটু পিঁয়াজি একটু দেখুন ভেবে তার সঙ্গে একটু আপনি ছোলাও রাখুন তার সঙ্গে একটু মুড়ি হুম সবই বুঝতে পারছি আপনি আজ যখন কাজ করার ক্ষমতা নেই একটা লোক রাখা দরকার আপনার যেহেতু চা দোকানে এত সেল হয় আপনার ওর সঙ্গে এগুলোকেও করলে আরো আপনার সেল হবে দুটো টাকা আপনি রোজগার করতে পারবেন হ্যাঁ একটু দেখুন আপনার ওগুলো করলে ওগুলোও বিক্রি হবে তার সঙ্গে কিছু টাকা আপনি উপার্জন করতে পারবেন

এখানে একটা লোক রেখে দেবেন আবার কি আছে দেখাশোনার জন্য এক কাজ করুন দাদা তাহলে আমার চা টা দিন খাই আর কি করবো চিনি কম দিয়েছিলেন তো আচ্ছা ঠিক আছে না না না না ঠিক আছে

দিন একটা বিস্কুটই দিন চায়ের সঙ্গে খাই আর কি করবো হ্যাঁ আপনি চেষ্টা করে দেখুন ও না আপনার ওই চায়ের সঙ্গে চপও বিক্রি হবে আর আপনার বেগুনিটাও খুব সুন্দর বিক্রি হবে

ঠিক আছে চললাম দাদা আজকে